একটি ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কলকাতা থেকে কাশ্মীর কন্যাকুমারী যাওয়ার পথে যদি লক্ষ্য করা যায় ট্রেনে বিভিন্ন ভাষাভাষীর মানুষ ওঠে কিন্তু ধরুন কাশ্মীর কন্যাকুমারীর ওধারের ভাষাগুলো সম্পূর্ণ আলাদা ওখানে পৌঁছে মানে যার ফলে ভাষাভাষী হিন্দি বা বাংলা ভাষা বাদ দিয়ে যদি অন্য কোনো ভাষা পর্যবেক্ষণ লক্ষ্য করেছিলাম যে ভাষাটা ঠিক বোধগম্য হয়ে ওঠেনি সেই ভাষাটার ক্ষেত্রে অসুবিধা হয়েছিলো তাই প্রশাসনের সাহায্য আমরা নিয়েছিলাম সেক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সাহায্য করেছিলেন তাই তো আমরা কী করতে পারি এই বিষয়টাতে হেল্প করেছিলেন ওখানকার টিটি যারা টিকিট কাটেন বা পুলিশ আর পি এফ এরা হেল্প করেছিলেন ভাষাভাষি সম্বন্ধে বলে দিয়েছিলেন কীভাবে সেটা সলভ হবে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে সাহায্য করেছিলেন ওখানকার লোকাল প্রশাসন এক্ষেত্রে এনি কীভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করব আমার মানুষের সঙ্গে যোগাযোগ একটাই ভাষা প্রয়োজনে মানুষের সঙ্গে যদি ইংরেজি ভাষায় মানে লিখিত আকার থাকে তাহলে ইংরেজি ভাষাতে লিখিত আকারে কথা বলে বা ইশারা ইঙ্গিতে হলেও মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হবে যেহেতু কথাবার্তা যে যেহেতু ল্যাঙ্গুয়েজে কথাবার্তা যেহেতু বুঝতে পারছি না সেখান থেকে লিখিত লিখিত মাধ্যমের আশ্রয় নিতে হবে